আমার কিছু প্রিয় বাইক হলো রয়্যাল এনফিল্ড নিনজা হণ্ডা পালসার ইত্যাদি আমার কাছে আপাতত আছে হণ্ডা আর বাইক চালানোর জন্য আরামদায়ক বাইক হলো আমার কাছে রয়্যাল এনফিল্ড হিসেবেই আমি মনে করি সমস্ত বাইক আমার বেশ ভালোই লাগে তার মধ্যে বেশি আরামদায়ক বাইক আমি হণ্ডা বলেই মনে করি সো এটাই আমি বেটার ফিল করি আর বাইকের যেসব বিভিন্ন প্রকার বাইক আছে সেগুলোর বিষয়ে সব সম্বন্ধে সবকিছু জানি না সমস্ত বিষয় ও বস্তু জানা নেই